আমাদের এলাকায় এখন সুযোগ সুবিধা খুবই সুন্দর আগে এতো সুযোগ সুবিধা ছিল না মেয়েরা তখন নির্ভয়ে ছিল এখন মেয়েরা নিজেদের নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে সরকারে এসে সুন্দর জীবনযাপন করেছে যে মেয়েরা নিজেরা নিজেদের পথ দেখে নিয়েছে তারা তাদের নিজেদের নিজেদের সব কিছু গড়ে তুলতে চেষ্টা করছে সময় গ্রুপে একসাথে সবাই মিলে কাজ করতে চায় সে কাজ নিয়ে তারা এগাতে চায় যে যার যে যার কাজ সে তার করতে চায় মেয়েরা যে যেখানকেই যায় তারা কারু উপর ভরসা করে না নারীদের আগে তারা পিছিয়ে ছিল এখন আর সে তারা পিছিয়ে থাকে না তারা তাদের নিজেদের ক্ষমতায় উঠে দাঁড়িয়েছে তারা তাদের নিজেদের বল নিয়ে সব দিকেই এগিয়ে চলে তারা কারুর উপর আর ভরসা করে না তারা নির্ভয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে তারা তাহাদের কাজ করে